আমাদের বাড়িতে গরু জাতীয় নামক পশুর জাত আছে তো আমরা ছোটো পশুদের যত্ন নিই বলতে তাকে টাইমে খাওয়াই টাইমে তার তিস্তা বা ক্ষুধার্থ থাকলে তাকে খাবার দিই জল দিই এমনকি তাকে স্নান করাই এবং তাকে নিজস্ব তার বাসস্থানের মধ্যে রাখি একটি নির্দিষ্ট ঘরের মধ্যে তো যাকে আমরা গোয়ালঘরও বলি তো এখানে ভালো পশুর জাত পেতে গেলে কী করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই তো ভালো পশুর জাত পেতে গেলে তার ম সাথে মানে ভালো যত্নে রাখতে হবে এমনকি তাকে বিভিন্ন জনিনের মাধ্যমে তাকে একটি ভালো জাতের পশু তৈরি মানে উৎপন্ন করা হবে এবং তার মধ্যেও যদি না হয় তখন ডাক্তারকে ডাকা হয় ডাক্তারকে ডেকে তার সাথে তাকে ডেকে তার ওষুধ খাইয়ে বা তাকে কোনো ইঞ্জেকশান পুষ করে আমরা ভালো জাতের পশু নির্বাচন করি তো গরুকে আমরা যত্ন সহকারে খুবই ভালোভাবেই রাখি এমনকি বিভিন্ন প্রোটিন জাতীয় বা ভিটামিন জাতীয় খাবার খাইয়ে সেই গরুটিকে বড়ো করি তাকে যত্নশীলতা করি দকে মানুষ করে তুলি তো সেই গরুটি যখন বড়ো হয় অটোমেটিক দুধ দেয় এমনকি সেই গরুর যখন আবার বাচ্চা হয় তখন সেই গরুটির দুধ খেয়ে সেই বাচ্চা গরুর থেকে সেই গরুটির দুধ খেয়ে সে বড়ো হয় এবং একটু বড়ো হওয়ার পরে তাকে খাবার খাইয়ে তাকে আবার পালন করতে হয় এবং তার জন্য বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার দেওয়াও দরকার